পুরুলিয়া জেলায় স্থানীয় সরকার এখন তৃণমূল সরকারই চলছে আর আমাদের জেলার একজন বিধায়কের নাম হল বিভাস রঞ্জন দাস তিনি এখন আমাদের পাড়ার তিনি যেসব মানে যারা খুবই দরিদ্র তাদের জন্য নিয়মিত তাদের রাত দিন তাদের পাশে এসে দাঁড়ান তিনি নিজের কথা না ভেবে এবং নিজের শরীরের কথা না ভেবে সবসময় আমাদের জন্য উপকারে এগিয়ে আসেন এবং আগে যে টাইম কলগুলিতে জল আসত না নিয়মিত সেগুলিতে এখন নিয়মিত চারটের সময়ে জল আসে তিনি কাউন্সিলার হওয়ার পর এবং এছাড়াও প্রচুর গরমকালে যে মশার উপদ্রব বেড়েছিল সেগুলি এখন কীটনাশক দেওয়ার ফলে খুবই তার পরিমাণ কমে গেছে এছাড়াও নানা ধরণের তিনি পরিষেবা দিতেই থাকেন সবসময় তাকে মুখ ফুটে বলবার কিছু দরকার হয় না তিনি নিজে বুঝে এবং নিজের সময় মতো আমাদের পাশে এসে দাঁড়ান